হ্যাঁ আমি অবশ্যই রাজনৈতিক নেতাদের কথা বলতে পারি আমার রাজনৈতিক নেতা সবচেয়ে প্রিয় হচ্ছে রাজা রামমোহন রায় এবং তারপরে রাজনৈতিক নেতা যদি বলি যে প্রিয় রাজনৈতিক নেতা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আমাদের দেশ শাসন করেছিলেন উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাতাত্তর সাল অব্দি প্রায় এগারো বছর তার মতন এত তেজি মহিলা মহিলা নেত্রী আমি এই দেশে কমই দেখেছি এবং তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এদের আমি প্রচণ্ড শ্রদ্ধা করি এবং তারা পশ্চিমবঙ্গের জন্যে অনেক কাজ করেছেন এবং শিক্ষা বিস্তারে তাদের অনেক অবদান রয়েছে কিন্তু এখন যেই নেত্রী রয়েছে সে অনেক কাজ কাজ কিছু কিছু করেছে সে আমার অস্বীকার করার জায়গা নেই কিন্তু শিক্ষা ব্যবস্থায় যেরকমভাবে তালা পড়েছে সেটা যদি দূর না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে অবনতি এগিয়ে আসছে তা দেখার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে